বাংলা ভাষা আমার সংস্কৃতি ও পরিচয়কে অনেকভাবে প্রভাবিত করেছে প্রথমত বাংলা ভাষাই আমার মাতৃভাষা এটি আমার প্রথম ভাষা এবং আমি এই দিয়েই প্রথম কথা শিখেছি বাংলা ভাষার মাধ্যমে আমি আমার পরিবার বন্ধু বান্ধব এবং সমাজের সাথে যোগাযোগ করি এটি আমার জ্ঞান চিন্তা ভাবনা এবং অনুভূমি অনুভূতি পোকাশের মাধ্যম দ্বিতীয়ত বাংলা ভাষা আমার সংস্কৃতির সাথে সাথে গভীরভাবে জড়িত বাংলা ভাষার মাধ্যমে আমি আমার ঐতিহ্য ইতিহাস এবং সংস্কৃতির সাথে পরিচিত হই বাংলা সাহিত্য সঙ্গীত শিল্পী এবং নাটক বাংলা ভাষার মাধ্যমে প্রকাশিত হয়েছে এই সব কিছুর মাধ্যমে আমি আমার সংস্কৃতির মূল্যবোধ রীতি নীতি এবং বিশ্বাস সম্পর্কে জানতে পারি বাংলা ভাষা আমার পরিচয়কে গঠনে সাহায্য করেছে বাংলা ভাষা আমার আত্মপরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ আমি যে বাঙালি তা বাংলা ভাষার মাধ্যমেই প্রকাশ পায় বাংলা ভাষার মাধ্যমে আমি বিশ্বের অন্যান্য বাঙালিদের সাথে সংযুক্ত হই বাংলা ভাষা প্রভাবে আমি একজন সচেতন এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠেছি আমি আমার ভাষা ও সংস্কৃতির প্রতি সম্বব সম্মানবোধ রাখি আমি বিশ্বাস করি যে বাংলা ভাষা আমাদের জাতীয় ঐতিহ্য এবং এটিকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব বিশেষভাবে বাংলা ভাষার মাদ্যমে আমি যেভাবে সংস্কৃতি ও পরিচয়কে প্রভাবিত করেছি বাংলা ভাষার মাদ্যমে আমার ঐতিহ্য ও ইতিহাস সম্পর্কে জানতে পারি বাংলা ভাষায় সাহিত্য সঙ্গীত শিল্প এবং নাটক আমাদের ঐতিহ্য ও ইতিহাসের বিভিন্ন দিক তুলে ধরে এর মাদ্যমে আমি আমার পূর্বপুরুষদের জীবনযাত্রা বিশ্বাস এবং সংস্কৃতি সম্পর্কে জানতে পারি বাংলা ভাষার মাদ্যমে আমি আমার সংস্কিতির মূল্যবোধ সম্পর্কে জানতে পারি বাংলা ভাষায় সাহিত্য আমার ভালোবাসা শান্তি সম্প্রীতি সহনশীলতা এবং মানবতাবাদের মাধ্যমে মূল্যবোধের প্রতিফলন দেখতে পাই এই মূল্যবোধগুলি আমার জীবনে অনুপ্রেরণা হিসেবে কাজ করে বাংলা ভাষার মাধ্যমে আমার সংস্কৃতির সাথে সাথে অন্যদের সংযোগ স্থাপন করতে পারি বাংলা ভাষার মাধ্যমে আমি বিশ্বের অন্যান্য বাঙালিদের সাথে যোগাযোগ করতে পারি এটি আমার সংস্কৃতির ঐক্য ও সংহতির অনুভূতি দিয়ে সাহায্য করে বাংলা ভাষা আমার সংস্কৃতি ও পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি আমার জীবনের সমৃদ্ধ এবং আমাকে একজন সচেতন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য